হ্যাঁ বিনামূল্যে শিক্ষাব্যবস্থা তো করা উচিত হ্যাঁ ঠিকই অনলাইনে রাখা উচিত অবশ্যই কারণ শিশুদের উন্নতির বিকাশের জন্য এগুলো অত্যন্ত জরুরী এখন তো নতুন ধরনের অনেক অ্যাপ উঠেছে যেমন বাইজুস ফিজিক্স ওয়ালা এবার বিভিন্ন ধরনের সব নতুন নতুন চ্যানেল বা ওয়েবসাইট আছে যেগুলো আমাদের ছেলেমেয়েরা অনেকে ভালো ফল পাচ্ছে ভালো ফল লাভ করছে